আমি বলছি দোকানে দোকানে দেখবি অজন্তা কোম্পানির জুতোগুলো আছে না নেই কতগুলো আছে আর প্যারাগনেরগুলো আর স্পার্কের মালগুলো আছে নাকি দেখ যেটা নতুন স্টাইলওয়ালা কিড জুতোগুলো দেখ আর মেয়েদের জুতোগুলো দেখ ছ নম্বর সাত নম্বর পায়ের জুতোগুলো দেখ নিয়ে নেব আর তোর কি বেশ বল খদ্দের কেমন দোকানে হ্যাঁ আর শোন না হ্যালো হ্যাঁ পাঠিয়ে দেবে আর আমি বলছি আমাকে এই মাত্র সুবল পিসি ফোন করেছিল ও কি প্যারালাল জুতো না কি নেবে ওকে দিয়ে দিবি তো এক জোড়া পরে পয়সাটা দিয়ে দেবে বলেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই এতে গঞ্জে ঘর রে বলবি তুই আর দিয়ে দে বয়স্ক মানুষ বয়স্ক মানুষ দিয়ে দে আর কি করবি আলাদা আলাদা তুই তুই তুই নাকি রেলা আমি তো এখানে ক্যামেরা মেয়ে টেয়ে দেখছিস নাকি পাশের ঘরের বৌদিকে দেখচি নাকি দোকানে আজ যদি দেখি যদি না দোকানের সেল যদি কমে যায় আমি যাই কে বলেছে আমি সেটাই তো আমি সেটাই তো দেখছি তোকে জিজ্ঞেস করছি ক্যামেরায় দেখবো তারপর তোর ব্যবস্থা দূর করে দেবো একেবারে দোকান দিয়ে জানো তো ভরসা বলে তো ছেড়ে দিয়ে এসছি যদি দেখি কোনোদিন ওই যে পাশের ঘরের বৌদির দিকে তাকাও তারপর তোমার ব্যবস্থা করে দেবো আর বেশ শু কী আছে রে শু দেখ তো রিবকের তারপর বাটার শুগুলো দেখে নে আছে নাকি

ও ঠিক আছে নিয়ে নিতে হবে আর কি আছে হাঁ হাঁ হাঁ নিয়ে নেবো তাহলে কোনো চাপ নাই আর কালকে সকালবেলায় বাস স্ট্যান্ড গিয়ে দেখবি মালগুলো নিয়ে যাবি না না এই রাত্রের ট্রেন আমি রাত্রে কলকাতায় থাকবো কাল সকালে ট্রেন ধরে যাবো আর সব বাসে মাল যাবে তুই বাসস্ট্যান্ডে সকাল সকাল উঠে আবার নাটক করবিনা যে বাবু কালকে খুব পরিশ্রম হয়ছে সকাল সকাল এসে মালগুলো মাথায় এই মালগুলো নিয়ে যাবি আবার একা তোকে কী জন্যে রেখেছি পার ডে তিনশো টাকা বেতন নিচ্ছ আর এই যে তুই তো আবার রাতের মধ্যে না হয় টোটো টোটোকে বলে রাখবি কোনো টোটো নয় মাথায় করে বয়ে নিয়ে যাবি সব একেই পয়সা নেই ওইখানে মন্দা বাজার তুই আবার বেশি বড় বড় ডাইলগ দিচ্ছ হাঁ সেই বাবুকে দেখলে তোকে দেখবো আর নাহলে দেখবো না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখ আমি এবারে দেখি ওগুলো কিনে নিই ঠিক আছে আর দোকানটা হাঁ দোকানটা বন্ধ করে ভালো করে চাবি টাবি দিয়ে ঘর যাবি ঠিক আছে